হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের বড়দের জামা প্যান্ট কাপড় কাপ কাপড় আছে হ্যাঁ সব রকম বাচ্চাদের সব রকম চুড়িদার নাইটি হ্যাঁ এখন খোলা আছে রাত দশটা পর্যন্ত হ্যাঁ হ্যাঁ ওই পাঁচ থেকে শুরু করে পাঁচ বছর থেকে সব রকম দাম কম বেশি দাম আসুন না আসলে কম বেশি করে নেওয়া হবে

আপনি তাহলে কখন আসছেন হ্যাঁ সেই রকম দোকান খুলে রাখব না আমার দশটার মধ্যে বন্ধ হয়ে যাবে

হ্যাঁ চলে আসুন